আরে দিদি কেমন আছেন এই তো চলে যাচ্ছে আর আপনার বাড়ির সবাই কেমন আছেন

একদম একদম অনেক দিন পরে আপনার সাথে দেখা হল এই যাচ্ছি একটু আমি আমার একটা কাজ আছে তাই জন্য বেরিয়েছি তাই যাচ্ছি আপনি কোথায় যাচ্ছেন

হ্যাঁ তা আপনার ব্যবসা ঠিকঠাক চলছে তো হ্যাঁ আর আজ দিনকাল যা পড়েছে একটু সাবধানে থাকবেন যা হচ্ছে চারিদিকে বুসতেই তো পাচ্ছেন এই এতো ট্রেনের দুর্ঘটনা হচ্ছে এবারও দু তিন মাস ধরে তো দু তিনখানা ট্রেনের এতো বড় বড় বড় দুর্ঘটনাগুলো হল কতো লোক মারা গেল কতো জন যাত্রী তাও অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হুম হুম হ্যাঁ সাবধানে তো থাকতেই হবে বুকে তো একটা তাও ভয় লাগে যে এই এতোগুলো দুর্ঘটনা দেখার পরে মনের ভিতরে না একটা আতঙ্ক ঢুকে গেছে যখনই ট্রেনে উঠি হ্যাঁ যখনই এজন্য ট্রেনে উঠি ঠাকুরকে প্রনাম করে উঠি যেন ঠিকঠাক পৌঁছে যেতে পারি জায়গায় এটা নিয়ে একটু ভয় লাগেও আর বলবো আপনি একটু সাবধানে থাকবেন কারণ আপনার তো এই এইটাতেই সংসার চলছে আপনি বলছেন তো আপনি সাবধানতা মেন ইয়ে করে চলবেন একটু দেখে শুনে থাকবেন ঠাকুরকে প্রনাম করে তারপরে আপনি ট্রেনে উঠবেন

না না দিদি এরকম বলবেন না সব ভালো হবে শুধু ঠাকুরের নাম করে উঠবেন আর সব ভালো হবে আচ্ছা হুঁ হ্যাঁ হ্যাঁ দিদি আপনিও সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকুন আর সাবধানে চলাফেরা করুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই